আমাদের এখানে সরস্বতী পূজা উপলক্ষে একটি অনুষ্ঠান হয় এবং সেখানে অনুষ্ঠানে সকলে অংশগ্রহণ করে যে যেটা পারে সে সেটা অংশগ্রহণ করতে পারে একটি নাচের অনুষ্ঠানও করা হয় সেখানে সমস্ত বাচ্চা এবং বয়স্ক মহিলারাও সেখানে অংশগ্রহণ করে সেখানে আমি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি